আমার আশেপাশের যে পাঁচজনের নাম আমাকে প্রশ্নে দাওয়া হয়েছে তো আমি প্রথমে বলবো একটা নাম যেটা হচ্ছে আমার ছেলে পুত্র বিনয় কুমার বিশ তারপরে হচ্ছে যে আমার প্রতিবেশী তাপস সেন এরা আমার প্রতিবেশী এদের সঙ্গে খুব সুসম্পর্ক তারপরে হচ্ছে জীবন কর এহেলায় আমার সঙ্গে বহুদিনই পরিচিতি এবং আমার প্রতিবেশী ভালো আচরণ প্রতিবেশী সুলভ আচরণ এক উনি আছেন আর আছেন বিবেকানন্দ মুখার্জি আমার প্রতিবেশী উনি আমার কাছের মানুষ বিপদে আপদে সম্পদে সবসময় এসে আমার পাশে দাঁড়ান এবং আমাকে ডেকে ওনার বিপদেও আমাকে ডাকেন আমি ওনাকে সাহায্য করি সর্ব বা শর্বাণী প্রসাদ চ্যাটার্জি উনি মারা গেছেন কিন্তু ওনার ছেলেপুলেরা সবাই আছেন আমাদের প্রতিবেশী এবং উনি ওনার ফ্যামিলির সঙ্গেও আমাদের খুব ভালো সম্পর্ক ওনারা আমার সব সময় পাশে থাকেন